পশ্চিমবঙ্গে উদ্যোক্তা ও উদ্ভাবনকে উন্নতি করার জন্য প্রধান ব্যবসায়ী উদ্যোগ ও পোগ্রামগুলি হলো সরকারের ক্ষেত্রে এমএসএমই ও এমএসএমই উদ্যোগ এবং উন্নয়ন দপ্তর এমএসএমইদের জন্য ঋণ প্রশিক্ষণ প্রযুক্তিগত সহায়তা এবং বাজার সম্প্রসারণের সহায়তা প্রদান করা হয় এবং এই পোর্টালটি যে ব্যবসায়ীদের জন্য অনলাইন পরিষেবা দিয়ে থাকে উদীয়মান উ উদ্যোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ মূলধন প্রদান এবং তথ্যপ্রযুক্তি আইটি ও ইলেকট্রনিক শিল্পের উন্নয়নে সহায়তা করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ দিকে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনাকে উৎসাহিত করে এছাড়াও রয়েছে স্টার্টাপ স্টার্টাপদের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান উদ্যোক্তাদের জন্য বিনিয়োগকারীদের সাথে সংযোগ স্থাপন ইত্যাদি এতে যেই অলাভজনকগুলি রয়েছে সেগুলি হলো ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃত্বের প্রশিক্ষণ প্রদান এবং উদ্যোক্তা ও ব্যবসায়ীর নেতৃত্বে প্রশিক্ষণ প্রদান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি দুর্গাপুরে উদ্যোক্তা ও উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য পোগ্রাম কার্যকর নেটওয়ার্কিং উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ইভেন্ট ও কর্মশালা আয়োজন করে এবং এই উদ্যোগগুলির লক্ষ্য হলো নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অর্থনৈতিক প্র প্রবৃদ্ধি ত্বরান্বিত করা উদ্ভাবনকে উৎসাহিত করা ইত্যাদি